ভারতের স্বাস্থ্য ব্যবস্থা কেমন বলতে আগের থেকে অনেক উন্নত আগেকার দিনে কঠিন রোগ হলে মানুষকে বাইরে যেতে হতো চিকিৎসার জন্য কিন্তু এখন মানুষ এখানেই সব চিকিৎসা করাচ্ছে এখন বেডও বেশি হয়েছে ভালো ভালো ডাক্তার এখানে আছে বাইরে থেকে ভালো ভালো ডাক্তাররা আমাদের এখানে নিয়ে এসে চিকিৎসা করানো হচ্ছে এখন স্বাস্থ্য কেন্দ্র আছে আশা কর্মীরা আছে তারাও হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে মানুষ কেমন আছে না আছে জেনে আসছে কোনো কিছু বৃষ্টি ফৃষ্টি হলে ডেঙ্গু হচ্ছে কি না সেও দেখে আসছে জল জমে মশা টশা হচ্ছে কি না নানা রকম ব্যবস্থা হয়ে গেছে এখনকারের দিনে তারপরে যদি আরো ব্যবস্থা জানতে চাও যেমন হচ্ছে যারা অবসর প্রাপ্ত হয়ে গেছে যে বড়ো বড়ো ডাক্তাররা আগে অনেক ভিজিট নিয়ে যারা দেখতো তারাও অবসর সময়ে এসে এই স্বাস্থ্য সেবাতে এসে তারা হচ্ছে বিনা পয়সায় চিকিৎসা করছে তারা দেখছে এখানে ওষুধের ব্যবস্থাও ভালো যাতে বাইরে থেকে ওষুধ কিনলে বেশি দামের হবে কিন্তু এখান থেকে ওষুধ নিলে যাতে কম দামের হয় বা এখান থেকে মানুষ সব ওষুধটা যাতে পেয়ে যায় সেই কারণে এখানে ওষুধ দেওয়া হছে দু টাকা করে টিকিট করে দেওয়া হচ্ছে যাতে প্রতিটা মানুষ চিকিৎসা করাতে পারে প্রতিটা মানুষকে যাতে না চিকিৎসার জন্য অপ্রস্তুতিতে পড়তে হয় বাইরে গেলে অনেক ডাক্তার অনেক চিকিৎসা অনেক টাকার ব্যাপার কিন্তু এখানে তো সেই ব্যবস্থাটা অনায়াসে সহজে হয়ে যাচ্ছে যাতে বিনা পয়সায় চিকিৎসা করানো হচ্ছে কম পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে এই কারণে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের এখানে অনেক উন্নত অনেক ভালো আর চ্যালেঞ্জ চ্যালেঞ্জের কথা যদি বল বলো তাহলে আমি যেটা বলবো ভারতে প্রথম আয়ুর্বেদিক সৃষ্টি হয় তখনকারের ভিনদেশি লোকেরা ভারত থেকে ভেষজ ওষুধের কাজ জেনে ওরা ওদের দেশে গিয়ে ওষুধ তৈরি করে আমাদের দেশে চড়া দামে বিক্রি করতো কিন্তু এখন মানুষ সচেতন হওয়ায় তারা আয়ুর্বেদিক ব্যবহার করছে ফলে অ্যালাপাতি ওষুধ কম ব্যবহার করছে এতে মানুষের স্বাস্ত্য মন দুটোই ভালো থাকে সেই জন্য আমাদের এখান থেকে কাউকে আর বাইরে যেতেও হয় না আর ডাক্তার দেখানোর জন্য বাইরে থেকে মানুষ আমাদের এখানে চিকিৎসা করানোর জন্য আসে আর ভালো হয়ে বাড়ি ফিরে যায় সেই জন্য মানুষের বিশ্বাস এখানে সব ব্যবস্থা ভালো এখানে চিকিৎসা করাবো এই নিয়ে মানুষ যেখানে চিকিৎসা করাচ্ছে আরো উন্নতি হয়েছে এখানে আরো ব্যবস্থা বাড়ছে আরো বেড বাড়ছে সব ডাক্তার বেড়েছে রোগ বেড়েছে স্বাস্থ্য সেবা সব কিছু হো সব কিছু দখলে আছে মানুষ নানা রকম চিকিৎসা করাচ্ছে যতো বড়ো বড়ো রোগ হোক না কেন সব রোগে এখানে মুক্তি পাচ্ছে সেই কারণে এখানে স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো সব দিক থেকে একাবারে এক নম্বর আছে আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা